শীতকালে ঘুরতে যেতে ও ভ্রমণ করতে যেতে আমি পছন্দ করি শীতকালে বেড়াতে যাওয়ার একটাই উপকারিতা রোদে ঘুরলে কোনো কষ্ট হয় না শরীরে বেশি কষ্টের প্রভাবটা পড়ে না রোদে ঘামতে হয় না তাছাড়া শীতকালে ঘুরতে যেতে অনেকেই পছন্দ করে শীতকালটা সব দিক থেকে বেস্ট না গরম কোনো কিছু থাকে না কষ্ট হয় না তারপরে শীতকালে অনেক কিছু খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার দিকগুলোও আমি অনেক পছন্দ করি এবং শীতকালে ধরুন পাহাড় যেতে আমার খুবই পছন্দ হয় পাহাড়ে একটু গরম ভাব থাকে যেখানে অনেক উঁচুতে উঠে অনেকটা শান্তির খোঁজ পাওয়া যায় তাছাড়া শীতকালে দীঘা ভ্রমণ করতে ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে সেখানে বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করা যায় সমুদ্রে স্নান করা যায় ভালো লাগে শীতকালে এই রোদটা প্রচুরভাবে গায়ে লাগে এবং প্রচুরভাবে ভালো লাগে তাই শীত ঋতুতেই ভ্রমণ করতে অনেকটাই পছন্দ করি